আমার রাজ্যে সাংস্কৃতিক পরিচয়ে বাংলা ভাষা অনেকখানিই ভূমিকা পালন করে বলে আমি মনে করি যেমন বাংলা ভাষাতে বাংলার গান বাংলায় কবিতা খুব ভালো ভালো কবিতা যেগুলো আমার মনে হয় অন্য ভাষাতে ঠিক আমার মনে হয় শুতিমধুর হয় না যেটা আমার বাংলা ভাষাতে যেটা যতোটা ভালো লাগে বাংলা ভাষার কাছে অন্য কোনো ভাষায় কবিতা আমার ঠিক না আছে বিভিন্ন রকমের ইংরাজি ভাষার কবিতাগুলো যে ভালো হয় না তা না কিন্তু বাংলা বাংলাই বাংলা যেন কত শুতিমধুর বাংলার গান বাংলার যেসব গানগুলো যতো আমার শুনতে ভালো লাগে অন্য কোনো ভাষার গান ততটা আমার ঠিক লাগে না বাংলা ভাষার উপরে যেসব সাংস্কৃতিক মানে এ নৃত্য আছে সেসব নৃত্যগুলোও যেন আমার বেশি আমার বেশি মনে ধরে আর বাংলা ভাষাতে আমার রাজ্যে সাংস্কৃতিক মানে ভূমিকা অনেকখানি অন্য ভাষায় আমার মনে হয় না ঠিক ততখানি আছে